হ্যালো ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলছি আপনাদের দোকানে মাছ পাওয়া যাবে মানে আমি একটু ঝোল টাইপের মশলা দেওয়া এরকম চাইছি কি কি মাছ পাওয়া যাবে একটু বলুন তো হ্যাঁ ম্যাডাম বলছিলাম যে কাতলা মাছের কালিয়া পাওয়া যাবে কোন মাছের কি দাম যদি একটু বলেন তাহলে একটু সুবিধা হয় আর কি মানে আমরা তো কিছু অর্ডার দেবো অনেকটাই অর্ডার দেবো আর কি ম্যাডাম আমি মানে অনেক রকমের মাছ নেবো তো যেমন ধরুন কাতলা মাছ নেবো ইলিশ মাছ নেবো এরকম অনেক মাছই নেবো এবার আপনাদের মাছের মানে কি কি পাওয়া যায় সব রকম মাছের কি কি পাওয়া যায় তাই সেরকমটা যদি একটু বলেন মানে কাতলা মাছের ঝোল আর তারপর চিংড়ি মাছের মালাইকারি ছাড়া আর মানে আর কি কি পাওয়া যেতে পারে আচ্ছা আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আমাকে হচ্ছে রুই মাছের ঝাল দিন আর হচ্ছে কাতলা মাছের ঝোলটা দিন আর এরকম আমাকে চার পাঁচ পিস করে দেবেন ঠিক আছে আচ্ছা ওটার দাম কতো আচ্ছা আর এমনি মানে রুই মাছটার দাম কতো পড়বে হ্যাঁ আমি সহ আরো যা যা আইটেম আছে রুই মাছের আরো কি সব সব রকম আইটেম চাইছি আর কি আচ্ছা তাহলে আপনি আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আপনি হচ্ছে কাতলা মাছের কালিয়া রুই মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি তারপর মাছ ভাজা মানে মাছের যতো রকম আইটেম আছে সব কিছুই হচ্ছে ডেলিভারি ডেলিভারি করে দিন ঠিক আছে মানে আপনাকে আমি একটা ঠিকানা দিচ্ছি সেখানে ডেলিভারি করে দিন ঠিক আছে ম্যাডাম রাখছি ম্যাডাম